আমি মনে করি একটি নাচের পারফর্মেন্স আনেকের জীবনেই স্মরণীয় হয়ে থাকে ধরুন যদি আপনি নাচটিকে খুব ভালোবাসেন আপনার জীবনে যদি নাচ আপনার ভালোবাসা হয় এবং আপনার হবি অর্থাৎ আপনার একটি পছন্দের জিনিস হয় তবে আপনি আপনার প্রথম স্টেজ পারফর্মেন্স বা হয়তো অনেক বড় জায়গায় যেখানে আপনি জীবনে প্রথমবার অথবা জীবনে এক থেকে দুবারই সুযোগ পেয়েছেন নৃত্য পরিবেশন করার সেই দিনগুলি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে এবং প্রভাবশালী বলতে সেই দিনে উপার্জন করা কিছু অর্থ অথবা উপার্জন করা কিছু দ্রব্য উপহার হিসাবে সে সবকিছু আপনার জীবনে অনেক বেশি প্রভাবশালী হয়ে থাকতে পারে